ফটোগ্রাফি সাধারণত প্রত্যেকটা মানুষের মনে একটা শখ থাকে একটা হবি থাকে যে আমি একটা ভালো ফটো তুলব সেটা দেখে সবাই খুবই বাহবা দেবে আমাকে সেই ফটো তুলতে প্রত্যেকটা মানুষকে অনেক কষ্ট করতে হতো একটা ফটো তোলার জন্য আমাকে একটা জায়গা বেছে নিতে হতো যে জায়গাটাতে ফটো তোলার একটা মাহল থাকত যে কেমন ধরনের ফটো তুলব যেমন ধরুন একদম আনকমন একদম অবিশ্বাস্য একটা অমানবিক একটা অন্য ধরনের জায়গা যেখানে আমি যে ফটোটা তুলব সেটার কিছু কিছু বর্ণনা আমি দিই যেমন ধরুন একটা মাকড়শা জাল বুনছে সেটা দেখতে খুবই সুন্দর লাগে সেটা দেখতে খুবই ভাল লাগে তাছাড়া যেমন ধরুন একটা প্রজাপতি একটা ফুল থেকে মধু খাচ্ছে একটা ঝিঁঝিঁ পোকা হাওয়াতে উড়ছে উড়তে উড়তে একটা ফুলের উপরে বসল এরম ছবি বা অথবা কোনো জাগায় দেখলাম যে একটা বাঁদর গাছ বেয়ে এক গাছ থেকে আরেক গাছে বেয়ে বেয়ে যাচ্ছে এরম ফটো অথবা একটা জায়গায় দেখলাম যেখানে অনেকগুলো শাপলা ফুল ফুটেছে এবং সেই শাপলা ফুলের উপরে প্রত্যেকটা ফুলের উপর দিয়ে একটা একটা করে পাখি উড়ে উড়ে যাচ্ছে এরম ফটো অথবা এরমও ফটো তোলা যেতে পারে যে ফটোটা হচ্ছে যে একটা পুকুরে পুকুরের মাছ এরম লাফ দিয়ে উপরে উঠেছে আর আমি সেই মোমেন্টাকে ক্যাপচার করে নিলাম সেই মুহূর্তটাকে ক্যাপচার করে নিলাম ধরে নিলাম সেই মুহূর্তটাকে আমার ক্যামেরার যে ছবির মধ্যে আমি সেটাকে বন্দি করলাম এটাই হচ্ছে আমার সব থেকে বেস প্লেস হবে এবং কিছু কিছু বেস প্লেসের মধ্যে যদি বলতে হয় তো ন্যাচরাল প্রাকৃতিক দিক থেকে ছবি তোলাটা আমি খুবই পছন্দ করি কারণ প্রাকিতিক ছবি দুনিয়ার প্রত্যেকটা মানুষই পছন্দ করে প্রাকৃতিক ছবির মধ্যে রয়েছে যেমন চারিদিকে গাছপালা সেখানকার আবহাওয়া পরিবেশ সেখানে কেমন পরিমাণে পশুপাখি থাকে সেখানে পশুপাখি কী করছে সেই জিনিসগুলোকেই আমার ক্যামেরার মধ্যে বন্দি করাটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য এই জিনিসটাই